খেলাধুলোয় নারীদের প্রতিনিধত্ব সম্পর্কে আমার যা মনে হয় আ পুরুষদের খেলাধুলায় যেইভাবে যেমন সুযোগ সুবিধা সম্মান পায় সেইভাবেই ঠিক নারীরাও যেন ঠিক সেইভাবেই সম সম্মান সুযোগ সুবিধা পায় কারণ একটা পুরুষের যতটা একটা খেলাধুলোয় সম্মান পাবে নারীদেরও পাওয়া উচিত তাদের নারীদেরও সেই খেলায় সমান সু সুযোগ করে দেওয়া সম্মান দেওয়া সম্মান দেওয়া তাদের জন্য সেই কাজের যোগ্যতা বৈষম্য সমাজে সুযোগ সবকিছুই যেন দেওয়া হয় যেমন ঠিক পুরুষদের দেয় ঠিক তেমন যেন নারীদেরও ঠিক স মান অধিকার দেওয়া উচিত